হ্যাঁ আমাদের ঝাড়গ্রামে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত কিছু সংস্থা আছে যারা বিভিন্ন বিষয়ের ওপর কাজ করে থাকে আমাদের এখানে সাধারণত কোনো বৃদ্ধাশ্রম বা শিশুদের যত্নের কেন্দ্র এখনো গড়ে ওঠে নি তাই সেই সমস্ত সংস্থা থেকে লোকজনেরা এসে তাদেরকে সাহায্য করে যারা বৃদ্ধ তাদেরকে দেখার মতো কেউ নেই তাদেরকে সেই সমস্ত সংস্থার মানুষেরা এসে দেখা শোনা করে এবং তারা তাদের কাছে নিয়ে গিয়ে রাখে এছাড়াও আমাদের এখানে শিশুদের যত্ন নেওয়ার জন্য আলাদা কোনো কেন্দ্রনেই আমাদের এখানে যে সংস্থা রয়েছে যারা এখানে আমাদের গ্রামের ওপরে কাজ করে তারা সেই সমস্ত শিশুদের নিয়ে গিয়ে মানুষ করে এবং যদি কেউ তাকে তাদেরকে দত্তক নিতে চায় তাহলে তারা তাদের হাতে তুলে দিয়ে থাকে এবং এছাড়াও তাদের কোনো এইভাবেই কাজ করে তারা এগিয়ে চলেছে আমাদের এখানেও যেহেতু জঙ্গলে ঘেরা চতুর্দিকে জঙ্গল তাই এখানে অনেক সময় বন্য পশুর উৎপাত দেখা যায় বিশেষত হাতি বন্য হাতি কিংবা বন্য শুয়োর এদের থেকে অনেক সময় অনেক মানুষকে ঘর বাড়ি ছাড়াও হতে হয়েছে তাছাড়াও আমাদের এখানে জঙ্গলমহলে অনেক দুস্কৃতির আবির্ভাবও আছে এর ফলে এখান থেকে অনেক মানুষই গৃহহীন হয়েছে এখনো পর্যন্ত সেই সমস্ত পরিবারের আর কোনো খোঁজ পাওয়া যায় নি